হ্যালো হ্যাঁ আমি আপনার দোকানে অনেকবার গিয়েছিলাম কফি আর কফি খেতে আর কিছু কিছু নতুন আইটেম করেছেন কি ও না আমি কিছু দিন আগে গিয়েছিলাম তখন শুধু কফি আর চা টাই পাওয়া যেত তো ভালো আপনার বানানো কফি আর চা টা ওই জন্যে আমি জিজ্ঞেস করছিলাম যে আরও কিছু আইটেম বানিয়েছেন কি না আচ্ছা না আমি যাবো বলেই ফোন করছিলাম আমার কিছু বন্ধু বান্ধবকে নিয়ে যেতাম আর কি যদি আইটেম কিছু বাড়িয়ে থাকেন হ্যাঁ আমি তো কতগুলো বন্ধু বলছিলাম যে হ্যাঁ কতগুলো বান্ধবীকে বলছি যে দিদির দোকানে খুব সুন্দর করে চা বানায় চল তাহলে একদিন খেয়ে আসি তো তারা বলছে জিজ্ঞেস কর আর কিছু ভালো আইটেম বাড়িয়েছে না কি ওই জন্যেই জিজ্ঞেস করছিলাম ঠিক আছে তাহলে কালকে সময় করে কিছু বান্ধবীদেরকে নিয়ে যাবো আপনার দোকানে বিকেলের দিকে হুম বিকেলের দিকে খোলা থাকে তো এখন ও বাহ ঠিক আছে তাহলে কাল বিকেলের দিকে গিয়ে সবাই মিলে যাবো আবার কিছু বান্ধবীকে নিয়ে আপনার দোকানের দিকে ঠিক আছে হুম